হ্যালো জগো বলছি ইস স্কুলে তো আমাদের তো স্বাধীনতা দিবস পালন করতে হবে হ্যাঁ তো বাচ্চাগুলোকে একটু জায়গাটা পরিষ্কার টরিষ্কার করতে বলেছিস তো ভাই আচ্ছা আর এ বেদীর জায়গাটা একটু পরিষ্কার করে আর পাশে যে ওই পতাকা উত্তোলন যে করা হবে হ্যাঁ ওই জায়গাটাতে ওই পতাকা উত্তোলনের জন্য তো একটা গর্ত করা আছে ওখানে ওই দণ্ডটা লাগাতে হবে হ্যাঁ হ্যাঁ সেই জন্য তাহলে ওই বাচ্চাদের একটু বলতে হবে বা আমরা সবাই মিলে যুক্ত হয়ে ওই দণ্ডটাকে লাগাতে হবে পতাকা উত্তোলনের জন্য যে দণ্ডটা হ্যাঁ হ্যাঁ তো ওইটার করতে হবে হ্যাঁ কিছু যদি তোর বলার থাকে বল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে তো নিশ্চয়ই হবে হ্যাঁ সে তো নিশ্চয়ই করতে হবে হুম হুম হুম কিছু জলযোগ হ্যাঁ চা বিস্কুট ফিস্কুট লজেন্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটা তো করতেই হবে হ্যাঁ হ্যাঁ ওই তো বললাম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে হ্যাঁ আমরা সবাই হুম

না আজকে আমি ওটা করে দিচ্ছি হ্যাঁ বোর্ডে করে দিচ্ছি হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এই ব্যাপারটা আমি বোর্ডে লিখে দিচ্ছি আর এই এই সমস্ত বাচ্চাদের একটু জানিয়ে দিচ্ছি হ্যাঁ এবং কালকে সকাল নটার মধ্যে আমরা পতাকা উত্তোলন করব এবং সকলকে সেখানে থাকতে বলব